আঞ্চলিক রাজ্য বা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অনুষ্ঠিত ফোটোগ্রাফি প্রতিযোগিতায় আমার অংশগ্রহণের কোন অভিজ্ঞতা নেই শুধুমাত্র বিদ্যালয় স্তরে মধ্যেই আমি সীমাবদ্ধ সেই জন্য আগামী দিনে যদি সেই মতো সুযোগ হয় অবশ্যই আমি অংশগ্রহণ করতে চাই অবশ্যই সেগুলো ছাত্রছাত্রীদের উপযোগী চার্ট এবং মডেল নিয়ে